আমার হচ্ছে ইউটিউবে মিতা ঘোষ নামে একটি চ্যানেল খোলা আছে সেলাইয়ের চ্যানেল সেটাতে আমি আমার নিজের হাতের কাজ অনেক দেখিয়েছি এবং অনেকেও শিখেছে অনেকেও শিখে এগুলো উপকৃত হয়েছে আমি এই চ্যানেলের মাধ্যমে বেশি সেলাইয়ের বলতে রান সেলাই আর হেম সেলাইটা বেশি শিখিয়েছি কারণ রান সেলাই আর হেম সেলাই ঘরোয়া কাজে খুব ব্যবহার করা হয় আর মেশিন ছাড়াই আমি এই নিজের সেলাইগুলো বাড়িতে বসে বানাতে পারি আর হচ্ছে যে আমি বুননের মধ্যে আসন সেলাইটা খুব ভালোবাসি আমি নিজে অনেক আসন বানিয়েছি এবং অন্যকেও অনেক আসন বানানোর জন্য সাহায্য করে দিয়েছি তারা আমার কাছে অনেকে শিখে নিজেরা আসন বুনতে শিখেছে আর আমি টেবিল ক্লথ ফেব্রিকের কাজ বা ছুঁচ সুতোর কাজও অনেক করেছি এবং অনেককে শিখিয়েও দিয়েছি তারা অনেকে শিখে নিজের বাড়িতে বানিয়েছে আমিও বাড়িতে বানিয়ে রেখেছি